বাংলা ভাষায় হিসাবে বাংলা ভাষা কিছু অনন্য বৈশিষ্ট্যর অধিকারী বাংলা ভাষার ধ্বনিসমূহ বৈজ্ঞানিকভাবে সুবিন্যস্ত এর আছে স্বর ও ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের স্থান ও উচ্চারণের রীতি অনুসারে বাংলা ব্যঞ্জন ধ্বনির সমূহকে আবার বিন্যস্ত করা হয়েছে উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা পাঁচটি বর্গের ব্যঞ্জন ধ্বনিমালা নিম্নোক্তভাবে সজ্জিত যেমন জিহ্বমূলীয় বা কন্ঠ কোনগুলি ক খ গ ঘ ঞ এগুলো হচ্ছে ট বর্গ আর পশ্চাৎ দন্ত্যমূলী বা তালব্য ধ্বনি কোনগুলি চ ছ বর্গের জ ঝ ঞ এগুলো হচ্ছে চ বর্গ আর মূর্ধন্য বর্গ কোনগুলো ট ঠ ড ঢ মূর্ধণ্য এগুলো হচ্ছে ট বর্গ আর দন্তর মধ্যে পড়ছে ত থ দ ধ দন্ত্যে ন এগুলো ত বর্গ আর ওষ্ঠ হচ্ছে প ফ ব ভ ম এগুলো হচ্ছে প বর্গ